আমি মনে করি অতিরিক্ত ইস্ক্রীন টাইমের কারণে বাচ্চারা আজকাল খেলাধুলা একদমই করে না কারণ আমাদের সময় খেলাধুলাই ছিল আন্তর্জাতিক একটি খেলা কত রকমের খেলা খেলেছি আমরা আমাদের ছোটোবেলাতে ফুটবল ক্রিকেট এবং এ ভাডুভাডু তারপর কবাড্ডি লুকাছুপি এবং আরও ইত্যাদি খেলা আমরা খেলেছি কিন্তু আজকালকার বাচ্চারা শুধুমাত্র মোবাইলের ইস্ক্রীনের খেলা খেলতে লেগেছে তারা সত্যি খেলা খেলেনি কিন্তু মোবাইলে তারা খেলার উপভোগ নিচ্ছে তাতে তাদের শরীরচর্চা একদমই হচ্ছে না এবং তাদের চোখের ক্ষতি হচ্ছে শারীরিক ক্ষতি হচ্ছে শুধুমাত্র মোবাইল দেখে দেখে তাদের শরীর নষ্ট হয়ে যাচ্ছে তাও তারা এইভাবে কিছু বুঝছেনা আর সবচেয়ে বেশি আমাদের এর ঘরের লোক ঘরের লোক যদি ছেলেকে একটু ভালোভাবে বুঝিয়ে ভালোভাবে মোবাইল না দিয়ে খেলাধুলার উপর বেশি কথা বলে যদি খেলাধুলা করায় তাদেরই ভালো শরীরচর্চা ওর ভালো রইবে এবং তাদের শরীরও ভালো রইবে আমি প্রত্যেকটিই ঘরের এর বাবা মাকে বলতে চাই ছেলেগুলোকে ভালোভাবে খেলাধুলার পরামর্শ দিন